সাঁতারুদের কানের আঘাত প্রতিরোধ করার জন্য কিছু পদক্ষেপ হলো সাঁতারের আগে এবং পরে কান পরিষ্কার করতে হবে সাঁতারের সময় কান বন্ধর জন্য কানের প্লাগ বা সাঁতারের ক্যাপ ব্যবহার করতে হবে ঠান্ডা জলে সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বন করতে হবে চোখের আঘাত প্রতিরোধ করার জন্য সাঁতারের আগে এবং পরে চোখ ধুয়ে ফেলতে হবে সাঁতারের সময় চোখের ওপর গগলস ব্যবহার করতে হবে ত্বক সাঁতারের আগে এবং পরে ত্বকের লোশন দিয়ে ময়েসচারাইজ করতে হবে সূর্য থেকে রক্ষা করার জন্য সাঁতারের সময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে হাত এবং পায়ের আঘাত প্রতিরোধ করার জন্য সাঁতারের আগে এবং পায়ে সাঁতারের আগে এবং পরে হাত এবং পা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে সাঁতারের সময় কাটা বা অন্যান্য আঘাত থেকে রক্ষা করার জন্য ফিনশ বা সাঁতারের জুতো ব্যবহার করতে হবে সাঁতারের পোশাক ক্যাপ এবং গগোল গগলস সাঁতারে কীভাবে সাহায্য করে সেগুলি হলো সাঁতারের পোশাক সাঁতারুকে আরামদায়ক এবং সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে এটি ত্বককে রক্ষা করতে এবং সাঁতারের সময় আঘাত থেকে রক্ষা করতেও সাহায্য করতে পারে সাঁতারের ক্যাপ সাঁতারের ক্যাপ চুলকে জল থেকে রক্ষা করতে সাহায্য করে এবং সাতারুকে আরও সুন্দর দেখাতে সাহায্য করে এটি চোখে চুল পড়া থেকেও রক্ষা করে গগলস সাঁতার কাটার গগলস চোখকে জল পোকা মাকড় এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করতে সাহায্য করে এটি চোখের আঘাত থেকেও রক্ষা করতে পারে